আমি গ্রামীণ এলাকার মিডিয়ার ভূমিকা সম্পর্কে এ ব্যাখ্যা করতে পারি এইটি এখন মানুষকে প্রভাবিত করে তুলেছে এ যেমন সংবাদপত্র তথ্যের মাধ্যমে আগেকার যুগে আগেকার আগে মানুষের কোনো স ঘটনা ঘটলে এ বা কোনো কিছু হলে সেটা জানতে পারতো না বা অনেক দিন পর জানতে পারত কিন্তু এখন সেটা সাথে সাথে জেনে যাচ্ছে আগে যেমন অনেক শহরে বা বড়ো কোনো জায়গাতে কোনো দুর্ঘটনা বা অ্যাকসিডেন্ট হলে সেখানে মিডিয়া গিয়ে পৌঁছাতো সেই খবর দেখতে পেতো কিন্তু এখন সেটা নয় ও এখন গ্রামের এই এলাকাতেও মিডিয়া আসে যেটাই হোক না কেনো সাথে সাথে মিডিয়া মিডিয়ারা সেই খবর খবর তো বের ছড়িয়ে দেয় এই সংবাদপত্র বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখন যেহেতু সবার কাছে বড়ো ফোন রয়েছে এ তারা ইন্টারনেটে সেই খবর দেয় মানুষ দেখতেও পেয়ে যাচ্ছে মুহুর্তের মধ্যে তাই আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গ্রামীণ এলাকার আর মানুষের মধ্যে দিয়ে এ যেমন এখন সেটা সেই খবর ও যারা যে খবরের কাগজ পড়ে তারা খবরের সংবাদপত্র সকালবেলা পড়ার সাথে সাথে দেখতে পেয়ে যায় কালকের খবরটা কিন্তু এ এরকম এত সুযোগ ছিলো না আগে গ্রামের যেটা হতো সেটা গ্রামে কিন্তু চাপা পড়েই রয়ে যেত কিন্তু এখন সেটা উন্নতি হয়েছে এখন গ্রাম শহর সব কিছুর খবরই ই মানুষ দেখতে পেয়ে যাচ্ছে মুহুর্তের মাধ্যমে এ বা এখানে অর্থনৈতিক উন্নয়ন নাগরিকেরও ব্যবস্থা রয়েছে এখানে অনেক অনেক নাগরিকই রয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে আরো অনেক উন্নতি করেছে যেমন এখানে এ হচ্ছে ও সুন্দরবনের এখানে সুন্দরবনের জঙ্গলে বা ফরেস্ট অফিসেও এখানে অনেকে অনেক নাগরিকদেরকে কাজ দেয়া হয়েছে এই যে কাজ করে তারা রুজি রোজগার করে এ সংসার চালাতে পারে আরো অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারে এ সেই জন্য এখানে অনেক এক নাগরিককে এখানে কাজ দেয়া হয়েছে এ আগে তো ছিলো যে এ আগে সুন্দরবন থেকে বাঘ বেরোলে এ সেটাতে সবাই আতঙ্কিত হয়ে থাকতো ও কিন্তু এক একদিন এরকম হয়েছিলো যে এই গ্রামের এলাকাতে ঢুকে গিয়েছিলো ও বসতি এলাকাতে তো সেখানে মানুষ আতঙ্কিত হয়েছিলো কিন্তু না এখন সেটা হয় না এখন সাথে সাথে এ যে অফিসের লোক লোক চলে আসে এবং তাদেরকে ইয়ে করে সাবধান করে দিয়ে যায় এবং তাদেরকে সাহস দিয়ে যায় এবং মিডিয়ার লোকও লোকও এসে সেই খ সেই খবরটা ছড়িয়ে দেয় এ যে বাগ বেড়িয়েছে আপনারা সবাই সচেতন হয়ে থাকুন এখন সেই দিক থেকে আর কোনো ভয় থাকে না গ্রামের মানুষরা